আমি ভারতের অনেক ঐতিহ্য স্থানে বিভিন্নরকমের কারুকার্যের ভাস্কর্য দেখেছি কিন্তু সেভাবে কোনোদিনও ভাস্কর্য আমি তৈরি করিনি বা কীভাবে তৈরি করতে হয় আমি জানি না কিন্তু যদি কোনোদিনও ভবিষ্যতে প্রয়োজন পড়ে তাহলে ভাস্কর্য তৈরির প্রক্রিয়ার সাথে আমি অবশ্যই একদিন যোগাযোগ করব ভাস্কর্য হলো একটি স্থাপত্যকলা এবং ভাস্কর্য থেকে আমরা বছর বছর হাজার হাজার দিনের কথা জানতে পারি ভাস্কর্য থেকে আমরা আনুমানিক মোটামুটি একটা সময়ের আমরা ধারণা করে নিতে পারি যে এই সময়ে এই ঘটনাটা ঘটেছিল কিন্তু ভাস্কর্য তৈরি করতে গেলে অনেক কিছুই করতে হবে এবং অনেক প্রক্রিয়া আমাদের জানা থাকতে হবে কিন্তু সেসমস্ত তৈরি করতে গেলে আমাদের একটু তো সময় ব্যয় করতেই হবে ভাস্কর্য হলো ভাস্কর্য মানুষ দেখতে অনেক পছন্দ করে এবং ভাস্কর্য দেখতে খুবই সুন্দর হয় যে ভাস্কর্য দেখলে মনে হয় যে প্রত্যেকটা জীবন্ত মানুষ যেন আমাদের কাছে উঠে এসেছে এবং প্রত্যেকটা মানুষই যেন এক একজন এক একটা জিনিস নিয়ে আমাদেরকে কিছু না কিছু বলতে চায় কিছু না কিছু দেখাতে চায় কিন্তু সে সমস্ত আমরা বাইরের দেখতে পাই যেরকম আর নানান ঐতিহাসিক আমাদের ঘটনা যেমন রয়েছে এবং ইতিহাসের আমরা অনেক পাতাতে আমরা ভাস্কর্য সম্বন্ধে পড়েওছি এবং দেখেওছি কিন্তু আমাদের দেখাটা আমাদের খুব একটা হয়ে ওঠে না কারণ আমরা খুব একটা সেই সমস্ত জায়গাতে আমরা ঘুরতে যাই না কিন্তু যদি কোনোদিনও সময় পাই আমরা অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাব কিন্তু আমি আমার জীবনে অনেক অনেক অনেক ভাস্কর্য ভাস্কর্য দেখেছি এবং আমার তো ভাস্কর্য দেখতে খুবই ভালো লাগে আমি যদি ভবিষ্যতে কোনোদিনও ভাস্কর্য বানাই তাহলে আমি নিশ্চয়ই কোনো না কোনো দিন চেষ্টা আমি করবই নিশ্চয়ই